হুম হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এখন প্রায় মানুষ শেয়ার ইনভেস্ট করছে তো বহু মানুষ না জেনে এখানে আসে এবং ফেঁসে যায় ফলে আপনাকে কিছু বিষয় আগে জানিয়ে রাখি আপনি যদি খুব তাড়াতাড়ি বহু টাকা ইনকাম করতে চান অবশ্যই বলব আপনি এ আসবেন না আর আপনি যদি চান খুব সময়ের সঙ্গে সঙ্গে ইনভেস্ট করবেন এবং সহজে আপনি লাভ করতে চান না দেরিতে লাভ করতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই জায়গাটা ইনকামের জন্য প্রথমে আপনাকে বলে রাখি হ্যাঁ বলুন দেখুন আপনি যদি শেয়ার মার্কেট শুরু করতে চান আমি বলি মিনিমাম যদি একশো টাকাও থাকে আপনি শেয়ার শুরু করতে পারেন তবে সেই দামটা হবে অবশ্যই শেয়ারের দাম অনুযায়ী এখন কী চলছে আপনার সে বিষয়ে কোনো চিন্তা নেই অ্যাকচুয়ালি আমরা একটা শেয়ার মার্কেট কনসাল্টিং এজেন্সি বলতে পারেন তারা হচ্ছে সমস্ত শেয়ার এবং এই সম্বন্ধে বিভিন্ন বিষয়ে বহু পড়াশুনা করেছে এবং বারো বছরের বারো তেরো বছরের অভিজ্ঞতা কিন্তু আমাদের ফার্মের সঙ্গে আছে ফলে আপনি নিশ্চিন্তে কিন্তু আমাদের কাছে আমাদের সহযোগিতায় আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন আপনার কি এ বিষয়ে কোনো এনকোয়ারি আছে কি আর দেখুন আমরা যেহেতু কনসাল্টিং এজেন্সি সেহেতু আমরা শেখাই না তবে আমাদের মাধ্যমে আপনি ইনভেস্ট করতে পারেন এবং আপনি উপযুক্ত অভিজ্ঞতা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি যে সঠিক যে ইনভেস্টমেন্ট আপনি করতে পারবেন সেটুকু গ্যারান্টি আমরা দিতে পারব এখানে শেখানো হয় না এর জন্য আপনি অন্য জায়গায় যোগাযোগ করতে পারেন দেখুন দেখুন অবশ্যই শেয়ার মার্কেট একটা বাজারের ওপর যেহেতু নির্ভর করে ফলে এখানে সময়ের সঙ্গে সঙ্গে লাভ লোকসান তো থাকেই কিন্তু আপনাকে বিচলিত হলে হবে না বহুক্ষণ ধরে বহুদিন ধরে আপনাকে অনেক অসীম ধৈর্যের সঙ্গে এর সঙ্গে লেগে থাকতে হবে তাহলেই আপনি লাভ করতে পারবেন তবে এখানে লাভের গ্যারান্টি কিন্তু আপনাকে দেওয়া হয় না ফলে আপনি যদি ধৈর্য থাকে অবশ্যই আপনি এখানে আসতে পারেন ইনভেস্ট করতে পারেন এবং আপনি ভবিষ্যতে লাভবান হবেন এটাই আমাদের আশা ধন্যবাদ আপনাকে অবশ্যই আমাদের অবশ্যই আমাদের ওয়েবসাইটে যাবেন সেখানে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে আপনি সেখান থেকে সমস্ত কিছু জোগাড় করে অবশ্যই আসুন একবার ধন্যবাদ ধন্যবাদ হুম